একটি সময় ছিল যখন আমি অফিসে কাজ করতাম অফিসে আমাকে একটি প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই দায়িত্বটা আমি সঠিকভাবেই পালন করতে চেয়েছিলাম কিন্তু ছোট্ট একটি ভুলের জন্য সেই দায়িত্বটি আমি সঠিকভাবে সঠিক সময়ে পালন করতে পারি নি এবং সেটি আমি সঠিক সময়ে অবশ্য সংশোধন করে নিয়েছিলাম ভুলটি হয়েছিলো এমন আমাকে যে প্রজেক্টটির দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই প্রজেক্টটা যেখানে সাবমিট করার প্রয়োজন ছিল আমি ভুল করে অন্য একটি জায়গায় সাবমিট করে ফেলেছিলাম সেটি আমার প্রথমে খেয়াল ছিল না কিছুক্ষণ পর আমি যখন সেটি দেখতে পাই যে অন্য জায়গায় সাবমিট হয়ে গিয়েছে সেটিকে আমি সঙ্গে সঙ্গেই আন্ডু করে দিয়েছিলাম বা তাদের কাছ থেকেও ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেটিতে আমি সফল হয়েছিলাম এইভাবে আমি আমার সঠিক সময়ে ঠিক কাজটা করতে পেরেছিলাম এইভাবেই আমি আমার কঠিন জায়গা থেকে মুখোমুখি সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরে